এই ফোনটির মধ্যে কিছু কিছু নেতিবাচক দিকও আছে যেটা হচ্ছে যে এটার দাম খুবই বেশি এবং এটি অনেক বড় হওয়ায় হাতে ধরে রাখতে একটু অসুবিধা হয় এবং এটা বেশিক্ষণ ইউজ করলে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এইগুলো হচ্ছে এর নেতিবাচক দিক